বাইক আমাদের দৈনন্দিন জীবনে যাতায়াতের জন্য খুবই একটি গুরুত্বপূর্ণ যানবাহন এটি চালানোর জন্য আমাকে আমার দাদা উৎসাহিত করে এবং অনুপ্রেরণা করেছিলো এবং সেই আমাকে বাইক চালানো শিখিয়েছিলো কারণ যে কোনো দরকারে যে কোনো ছোটো খাটো কাজ হোক বা বড়ো কাজ হোক বা কোনো বিপদের সময় আমরা বাইকের মাধ্যমে খুব তাড়াতাড়ি এক স্থান থেকে অন্য স্থানে অতি সহজে এবং অতি কম মূল্যে যাতায়াত করতে পারি এবং এটি চালানো আমাকে আমার দাদা শেখায় এবং ধীরে ধীরে এটি চালাতে চালাতে এটি আমার এত্ৎ কাজে লাগে এবং এত আমাকে সাহায্য করে যে এটার প্রতি আমার ভালোবাসা বাড়তেই থাকে যে কোনো কাজে যে রকম সময়ে যে কোনো সময়ে এটি আমি চালিয়ে যে কোনো জায়গাতে নিয়ে যেতে পারি এবং যে কোনো দরকারেতে এটি আমি ব্যবহার করতে পারি